আমি গানের গতিশীলতা বলতে খুব একটা কিছু বুঝি না বাক্যাংশটাও সেরকম কিছু বুঝি না তবে ব্যাখ্যা আমি এটুকুই করতে চাই সংগীত সেটা হচ্ছে সাধনা সেই সাধনাকে সাধনা যাদের ভেতরে থাকবে যে সাধনাকে গুরুত্ব দেবে সে গতিশীলভাবে গান করতে পারবে এবং বাক্যাংশ বলতে এইটুকুই বোঝায় যে গানের যে ব্যাখ্যা সংগীত সংগীতের শাস্ত্র শাস্ত্রীয় সংগীত এগুলো মানুষের ভিতর অন্তরের শান্তি শৃঙ্খলা সুস্থতা সমস্ত কিছু বঝিয়ে দেয় এবং বজায় রাখে এবং সংগীত হচ্ছে একটা সাধনা আমরা যেমন সাধনা সিদ্ধি লাভ করি সংগীতটাও সেইভাবে সিদ্ধি লাভ করতে হয় এটাই হচ্ছে গতিশীলতা ব্যাখ্যা